নমনীয়তা এবং শক্তি বাড়াতে সাহায্য করে বিভিন্ন ধরনের আসন যেগুলি যোগ ব্যায়ামের মাধ্যমে ঘটে থাকে যেমন যোগাসন শবাসন পদ্মাসন এগুলি আমাদের শরীরের নমনীয়তা এবং শক্তি অনেকটাই বাড়িয়ে তুলতে সাহায্য করে এই আসনগুলো যদি কেউ প্রতিনিয়ত অভ্যাস করতে পারে তাহলে শারীরিক উন্নতি ঘটবে তারা সাথে সাথে মানসিক দিকেরও উন্নতি ঘটবে এই আসনগুলি আমাদের শরীরের নমনীয়তা এবং শক্তি বাড়াতে যথেষ্ট সাহায্য করে থাকে এগুলির ফলে আমাদের শরীর নমনীয় হয়ে ওঠে এবং শক্তিশালী হয়ে ওঠে যা আমাদের সকলের জন্য অত্যন্ত জরুরি শরীর সুস্থ এবং শক্তিশালী থাকলে তবে আমরা সফলতা অনুভব করতে পারি না হলে অসুস্থ অনুভব হয় আমাদের শরীর কমজোর লাগে তার ফলে আমরা কোনো কাজে মনোযোগী হতে পারি না যা অত্যন্ত খুব খারাপ একটি বিষয় সেই জন্য এই সমস্ত আসনগুলি আমাদেরকে শক্তি এবং নমনীয়তা বাড়াতে সাহায্য করে থাকে